হ্যালো আমি পেশেন্টের প্রতিবেশী বলছি বলছি ম্যাম আমাদের পাশের বাড়ির একটা বাচ্চা আছে পাঁচ ছ বছরের বাচ্চা পড়ে গিয়ে পেটে লেগেছে তো রাত্রিবেলা দিয়ে হঠাৎ বমি হচ্ছে তো ম্যাম ওখানে ভর্তি করার জন্য কী কী লাগবে আপনি যদি একটু বলে দেন পাঁচ ছ বছর বয়স হবে হ্যাঁ ম্যাম হয়েছিল হ্যাঁ হ্যাঁ ডাক্তার দেখানো হয়েছিল হুম হুম হ্যাঁ আমি চাইল্ড স্পেশালিস্টকেই দেখাতে চাই হ্যাঁ ম্যাম বেরবো আপনি যদি একটুখানি সব গুছিয়ে বলে দেন তো আমরা গুছিয়ে নিয়ে বেরবো থ্যাংক ইউ ম্যাম হ্যাঁ থ্যাংক ইউ